আমি মনে করি গ্রামের লোকেরা এখন শহরে বসতি বসতি করতে চাইছে কারণ গ্রামের গ্রামের লোকেদের কোনো গ্রামের লোকেরা ভাবছে যে শহরে মেয়েদের ছেলেদের বিয়ে দিলে তারা ভালোভাবে জীবন কাটাতে পারবে খেতে পরতে পারবে সেখানে উন্নতি আছে যেখানে গ্রামে কোনো উন্নতি নেই গ্রামে শহরের লোকেরা ভাবে গ্রামের লোকেদের কোনো শিক্ষা দীক্ষা নেই বা ওরা শুধু চাষবাস করে খায় গেঁয়ো এই সব ভাবে সে জন্য গ্রামের লোকেরা এখন ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে শহরে শহরে বো জায়গা কিনে বো বাড়ি করতে চাইছে ও সেখানে বসতি করতে চাইছে যাতে ছেলে মেয়েরা ভালোভাবে খেতে পরতে পারে মানুষের মতো মানুষ হতে পারে কাজকর্ম করতে পারে চাকরি পেতে পারে